আমি ঘোড়ার প্রতিযোগিতা প্রথম দেখেছিলাম টিভিতে ও সিনেমাতে আমার তখন থেকেই ইচ্ছা করে ঘোড়ায় চাপতে এবং ঘোড়ার মধ্যে রেস লাগাতে আমি দেখেছিলাম ঘোড়া অনেকটা জোরে ছুটতে পারে ও এবং অনেক রকমের প্রতিযোগিতা ঘোড়াকে নিয়ে হয়ে থাকে আমি এবং কোন জিনিসটা আমা আমাকে আকৃষ্ট করেছিল কারণ ঘোড়া অনেক রকমের ঘোড়ার সঙ্গে রেস লাগিয়ে জিতলে অনেকটাই আমাদের মনের মধ্যে অনুপ্রাণিত হয় এবং ঘোড়া অনেক রকমের জিনিস খেয়ে থাকে আমরা সেইটা খাই ছোলা যেমন ঘোড়াকে ছুটতে ছুটতে শক্তি দিতে সাহায্য করে ছোড়া ছোলা আমাদেরও শরীরের পক্ষে অনেকটাই ভালো ছোলা খেলে আমরাও অনেকটাই দৌড়ের ক্ষেত্রে ক্ষমতা পেয়ে থাকি আমাক আমাকে ঘোড়ায় চড়তে অনেকটাই ভালো লাগে এবং ঘোড়া থেকে ইয়ে প্রতিযোগিতা লাগাতেও আমার অনেকটাই ভালো লাগে ঘোড়ার মধ্যে আমার অনেক কিছু পছন্দ হয়ে থাকে এবং ঘোড়াকে নিয়ে আমি প্রতিযোগিতা করতে অনেকটাই ভালোবাসি